বলছি আপনি কি সারের দোকান থেকে কথা বলছেন ম্যাম বলছি যে আমি ধান চাষ করেছি হ্যাঁ গরমের ধান চাষ করেছি তো কী সার দেবো বলুন তো মানে প্রথম চাষ করেছি বলতে আমি সবে পাতা ফেলেছি হ্যাঁ তো এখন কী সার দেওয়া যায় এই মানে কাল পাতো বিকালে কা পাতাটা ফেলেছি কী সার দেবো ইউরিয়া দেবো আর কী কিছু মানে ওই যে বলে ফসফেট না কী কী আছে ওগুলো কি দেবো ও আচ্ছা ঠিক আছে ম্যাম তো ইউরিয়া কতো করে কেজি যাচ্ছে পঞ্চাশ টাকা ম্যাম আমি যদি একসঙ্গে যদি পঞ্চাশ কিলো ইউরিয়া নেই তো আপনি একটু দাম কমাতে পারবেন কতো করে নেবেন পঁয়তাল্লিশ টাকা করে কি হবে

ও ওটা ওটা কতো করে দাম ও ওটাও যদি আমি প পঞ্চাশ কিলো নেই তো ওটাও কি আপনি কিছু দাম কমাতে পারবেন পাঁচ টাকা কমান পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে রাখছি হ্যাঁ